আমাদের এলাকায় উপলব্ধ পোস্ট ফেস্টিভালেতে ক্রিকেট ফুটবল ভলিবল কাবাডি লং জাম্প হাই জাম্প এই সমস্ত খেলাগুলো খেলা যেতে পারে এখানে সবরকম বয়সের মানুষ খেলতে পারে বাচ্চাদের জন্য লং জাম্প হাই জাম্প দৌড় ক্রিকেট ফুটবল বড়দের জন্য কাবাডি সব ধরনের খেলার প্রতি মানুষের যাতে খেলার প্রতি একটা ইচ্ছা আসে মানুষ যাতে ভালোভাবে খেলতে পারে খেলাটা কী সেটা মানুষ মানুষ যাতে খেলাটাকে ভালোভাবে নিতে পারে সেই জন্য আমার এলাকায় এই সবকিছু খেলা যেতে পারে এই খেলাতে যে খেলাতে ভলিবলে একটা নেট লাগবে ফুটবল লাগবে আর কিকেটে ক্রিকেট ব্যাট লাগবে উইকেট লাগবে বল লাগবে এগুলোতে প্রতিটার প্রতিটা খেলা অনুযায়ী প্রতিটা সরঞ্জাম আলাদা আলাদা যেমন ক্রিকেট ফুটবল কাবাডি কাবাডিতে কোনও কিছু সরঞ্জাম লাগে না ক্রিকেট ফুটবল ভলিবল এদের জন্য যে সরঞ্জামগুলো লাগে মানুষ এই খেলাগুলোতে খেলাগুলো যদি আমাদের এলাকায় হয় মানুষ আসবে এই খেলাগুলোতে যাতে অংশগ্রহণ করে আমাদের এলাকার মানুষ অনেক বেশি সচেতন এইসব খেলা নিয়ে খেলাধুলোর সাথে যুক্ত থাকতে চায় তাই আমার এলাকায় এইসব খেলাগুলো করা যেতে পারে